আমি যে ড্রেসটি পরে আছি এটার কালারটা খুব সুন্দর এবং এর কাপড়টা এতটাই সুন্দর মোলায়েম যে কোনো কষ্টই হয় না